হ্যাঁ বল দেখ তোর আগের দিন খেলা দেখলাম তুই বলিং ভালো করছিস দেখলাম ঠিকই তোকে ব্যাট খুব মারছিলো মানে কাট খেলছিলো ভালো তুই একটা কাজ কর তোর লেনথ থেকে আরেকটু আগে রাখ মানে বলটা যাতে কোমরের উপরে একটু বাউন্স দে ওঠে একটু লেনথ থেকে উঠে বলের একটু আগে কর একদম ব্যাটের সামনে দিবি না আর একটা কাজ করবি বলের পেসটাকে বাড়া তোর ভ্যারিয়েশান অনেক আছে জানি কম মার যদি পেসের ভ্যারিয়েশান যদি তুই বাড়াস তাহলে একদম ওর কোমরে যদি কোমরের উপরে উঠে বলটা যদি নেয় ওর কাট ফেলতে প্রবলেম হবে বা ও ফুলশট খেলতে গিয়েও ফাঁসতে পারে ও বা অন্য অন্য আরও যারা প্লেয়াররা আছে এরপরে তোদের সঙ্গেও ম্যাচ আছে তোদের ওয়াইপিএল আমি জানি তাহলে তোর সুবিধা হবে খেলতে আমার এটা মনে হয় দেখ এবার তুই কালকে প্র্যাকটিসে আয় তারপরে তোকে ওটার ওপর ভালো কোনো যদি দিতে পারি ওটা ভালো করে তুই ইমপ্রুভ করতে পারিস বাউন্সার বলের জন্য দেখ তুই আগে ভালো করে বলটা দেখবি তারপরে না খেলবি বাউন্সার বল বাউন্সার বল যদি তুই হকচকিয়ে ব্যাট চালাস তাহলে বল উপরে উঠে যাবে আর অন্য জায়গায় ফিল্ডার ক্যাচ নিয়ে নেবে তো বাউন্সার বল যতটা পারবি ডাক করবি বা ছেড়ে দিবি ওটাই ট্রাই করবি করার তখন ব্যাটের সামনে বল দিবি না এমন এমন লেনথে বল রাখবি শর্ট লেনথে যাতে ব্যাটসম্যান পারমিট না করতে পারে ফিল্ডার অফসাইডে বেশী ফিল্ডার রেখে অফে বল রাখবি যাতে সেখানে না ব্যাট ঘোরাতে না পারে কেন কি তখন তোকে আটকাতে হবে আর বাউন্ডারি তো দেওয়া চলবেই না বাউন্ডারি আমরা টিম ম্যাচ হেরে যাবো ইয়র্কার খেলতে গিয়ে যদি ইয়র্কার মিস করিস ব্যাটে বল খেলিস তাহলে তো রান খেয়ে যাবি আর ইয়র্কার অনেক সময় ব্যাটসম্যান ব্যাটে লাগিয়ে সিঙ্গেলও নিতে পারে তোকে যখন ছয় বলে পাঁচ রান ডিফেন্ড করবি তখন তোকে সিঙ্গেল দেওয়াও চলবে না তোকে মনে রাখতে হবে আমাকে প্রত্যেকটা বল ডট করতে হবে ডট বল বার করতে হবে তাই দুটো দুটো অফে বল লাগবে অফে আঠারোখানা পয়েন্টে ফিল্ডার রাখবি যাতে ফিল্ডারের কাছে বল যায় না ঠিক আছে কালকে আয় মাঠে আমি একটু এখন টিম নিয়ে মিটিংয়ে একটা এসছি বিজি আছি চ রাখছি